এখন বর্তমানে পরিবহন ব্যবস্থা চ্যালেঞ্জ বলতে মানে গাড়ি গাড়ি ঘোড়া প্রচুর রাস্তাঘাটে মানে বেরোনোই যায় না কোনো সিগনাল পার হতে গেলে এতো গাড়ি ঘোড়া চাপ এতে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রচুর গাড়ি ঘোড়া বলতে গেলে অত্যাধিক গাড়ি ঘোড়া বেড়েছে এর জন্য মানুষের চলাফেরা রাস্তাঘাট পার হতে খুব অসুবিধা হয় কোনো মানুষ পা সব সময় তো সব সিগনালে সে ট্রাফিককি থাকে না তার জন্য রাস্তাঘাটে পার হতে অসুবিধা হয় গাড়ি ঘোড়ায় অ্যাক্সিডেন্টও বেড়েছে বেশি হয়ে যাচ্ছে আগের তুলনায় আর সুযোগ সুবিদা বলতে যখন রাতে যতো রাত হয় হোক একটা দুটো তিনটে যখন ফোন করলেই গাড়ি চলে আসে এটা ওই এটা এবেলওবেল এটার সুবিধাটা ঠিকই আছে প্রচুর গাড়ি এবেলওবেল পাওয়া যাচ্ছে যখন দরকার পড়ছে অসুবিধা নেই চলে আসছ গাড়ি ফোন করলেই চলে আসে তাছাড়া আমাদের কোনো অসুবিধা হলেই সঙ্গে সঙ্গে গাড়ি ফোন করলাম চলে এলো যেতে হবে হসপিটাল মানে যে কোনো সুযোগ সুবিধা বলতে খুবই এটা বেশি আমাদের